আমি বিদ্যুৎ সম্পর্কে অনেক সচেতন কারণ বিদ্যুৎ থেকে অনেক মানুষের বিপদ ঘটতে পারে ভিজে কাপড়ে ভিজে হাত দিলে কাপড় জামা ভিজে থাকলে সেসময় হাত দিলে শখ খেয়ে যায় ওইজন্য কারেন্টের কাজ কিছু করতে হলে জুতো পরে করতে হয় এছাড়া এখন রান্না করার জন্য মেশিন ইনডাকশন ওভেন হিটার ইত্যাদির কারণে রান্নার দৈনন্দিন হচ্ছে কিন্তু সেইগুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কীভাবে কোথাও তার কেটে গেছে কিনা সেগুলা লক্ষ্য রাখতে হবে তার কেটে গেলে সেগুলো তারগুলো বদলে ফেলতে হবে এর পাখা ছেঁড়া তার মেন মেনটা নামিয়ে কাজ করতে হবে অনেক সময় কারেন্ট থাকে কিন্তু ওগুলা দেখা হয় না সেইজন্য অনেক বিপদরা হতে পারে এইজন্য আর্থিং এবং এন সি পি র ব্যবস্থা করা হয়েছে যাতে কারেন্টের কোনো অসুবিধা না হয়